স্বাধীনতা এই শব্দটার সঙ্গে অনেক কিছু জড়িত স্বাধীনতা মানে হলো সমস্ত কিছুর পরাধীনতা থেকে স্বাধীন হওয়া এই স্বাধীনতার মধ্যে একটা আনন্দ আছে

বিভিন্ন সময়ে শোনা এই স্বাধীনতা আন্দোলনের গল্প বা ঘটনা যেগুলো আমি শুনেছি সেগুলো আমার শুনলে আজও আমার মন রোমাঞ্চিত হতে থাকে আমি শুনেছি নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা আমি শুনেছি প্রীতিলতা ওয়াদ্দেদারের কথা আমি শুনেছি মাস্টারদা সূর্য সেনের কথা তাদের সময়ে তারা যেভাবে আমাদের এই ভারতবর্ষকে স্বাধীন করতে তারা নিজেদের আত্মবলিদান দিয়েছিলেন সেই সমস্ত গল্প আমি শুনেছি সেই সমস্ত ঘটনা আমি শুনেছি যেগুলো আমার মন খুব নাড়া দেয় আমি শুনেছি বিনয় বাদল দীনেশের কথা আমি জানি ক্ষুদিরাম বসুর কথা তিনি আমার দেশকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য তিনি তার নিজের জীবনকে আত্মবলিদান দিয়েছিলেন আমি কখনও তাদেরকে ভুলব না কারণ আজ আমরা তাদের জন্য স্বাধীনভাবে বাঁচতে পারছি